নাসা ইসরো এগুলো মহাকাশ গবেষণাগার এখান থেকে উপগ্রহ ছাড়া হয় নাসা আমেরিকায় ইসরো ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত বর্তমানে বিজ্ঞান ভীষণ উন্নত আমরা উপগ্রহের মাধ্যমে দেশের প্রাকৃতিক পরিবেশ আগাম ঘূর্ণিঝড় দেশের নানা জায়গার ভৌগোলিক পরিমাপ ইত্যাদি জানতে পারি এই সমস্ত জায়গায় বিভিন্ন উপগ্রহের মাধ্যমে এখান থেকে যে উপগ্রহগুলো ছাড়া হয় সেই সমস্ত উপগ্রহের মাধ্যমে আমরা এই সমস্ত কিছু সব কিছু আগাম আমরা জানতে পারি এবং আগাম আমরা তার পরিস্থিতি তৈরি করি